হ্যাঁ আমার মনে হয় যে শহরের বিভিন্ন নামী দামি সংবাদপত্রগুলি গ্রামের বিভিন্ন সংবাদকে সঠিকভাবে চিত্রিত করে না তারা তাদের নিজস্ব ধারণা বা মতামত অনুযায়ী একটি সংবাদকে নিজের মতো করে তৈরি করে প্রকৃত ঘটনা কিন্তু তার থেকে আলাদাই হয় তাদের ধ্যান ধারণা অনুযায়ী গ্রামীণ এলাকা সম্বন্ধে তাদের বিশেষ জ্ঞান থাকে না তাই তাদের শহরের জ্ঞানকে গ্রামের মতো করে কাজে লাগাতে চায় যেটা একদমই উচিত নয় বা গ্রামের সম্পূর্ণ আলাদা ঘটনাকে এমনভাবে উপস্থাপন করে যে পুরো ঘটনাটাই উল্টো হয়ে যায় অনেক সময় গ্রামের পাশাপাশি যে গ্রামীণ সংবাদমাধ্যমগুলি থাকে তা দেখলে বোঝা যাবে যে একটা গ্রামীণ সংবাদপত্র কীভাবে একটা ঘটনাকে তুলে ধরেছে বা সেই ঘটনাটাই কোনও নামী দামি শহরের সংবাদপত্র কীভাবে দেখিয়েছে তাই গ্রামের সংবাদকে গ্রামের মতো করে যদি পরিবেশিত করতে হয় তাহলে গ্রামের লোকের সঙ্গে মিশতে হবে বা তাদের সঙ্গে কথা বার্তা বলে সঠিক তথ্যটি সংগ্রহ করার পরই সংবাদপত্রে পরিবেশন করতে হবে